পশ্চিম বর্ধমান জেলার প্রধান প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলি হল জল খনিজ দূষণ আমাদের জেলায় জলের প্রধান উৎসগুলি হল দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি যা আসানসোল এই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে জল বিতান্তর করে হ্যাঁ আমি আমার আশেপাশের স্বাস্থ্যবিধিতে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি জেলা পরিদর্শকরা সবসময় এলাকা পরিষ্কার করে আবর্জনা সরিয়ে নেয় প্রাকৃতিক নিষ্কাশন ও ও ও ব্যবস্থাও প্রভাব বিস্তার করা হয় জলদূষণ কম হয় জলবায়ুর পরিবর্তনও কম হয়